আমার শহর সম্পর্কে আমার প্রিয় জিনিস বলতে কিছু নেই প্রিয় জিনিস সবগুলোই যেমন আমার শহরে একটি স্টেডিয়াম আছে সেখানে নানা ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেখানে অনেক অনেক বড় বড় প্লেয়ার খেলতে আসে সেখানে ওয়ান ডে ম্যাচ খেলার ব্যবস্থা করা আছে ডে নাইট ম্যাচ খেলার ব্যবস্থা করা আছে হোল নাইট ম্যাচ খেলার ব্যবস্থা করা আছে তারপর আমাদের এখানে স্টেডিয়ামে নানা ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তারপর যেমন দর্শকের বসার জায়গাও আছে অনেক তারপর আমাদের এলাকায় রাস্তাঘাটসহ রাস্তাঘাট পরিবহণ ব্যবস্থা সবই উন্নতমানের অন্য অন্য সব এলাকায় যেমন যানবাহনের অভাব যেমন কেউ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকলে তাকে নিয়ে যাওয়ার জন্যও কেউ নেই সবাই শুধু ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেয় কিন্তু আমাদের শহরে এটা হয় না আমাদের শহরে যথাস্থানে তাকে ভর্তি করে নিয়ে যেয়ে ভর্তি করানো হয় এমার্জেন্সিতে এই সব কাজগুলো আমাদের এলাকায় ভালো হয় এবং এরপর আমাদের এলাকায় যেগুলো হয় যেমন কোনো রাস্তায় কেউ বিপদে পড়েছে মোটরসাইকেল পাংচার হয়ে গেছে কোথাও থেকেও আসতে আসতে সেই সময় কোনো মেকানিককে কল করলেই মেকানিক সঙ্গে সঙ্গে চলে আসে সোশ্যাল মিডিয়াতে মেকানিকের নাম্বার আপলোড করা আছে সেখান থেকে লোক কল করে এবং যথাস্থানে এ ঠিকানা দিয়ে দেয় এবং সেখানে মেকানিক পৌঁছে যায় আমাদের শহরে ভালো ভালো গুণ হচ্ছে সবগুলোই আমার শহরের প্রিয় জিনিস বলতে নির্দিষ্ট কোনো জিনিস নেই আমাদের শহরে যা কিছু আছে সবই আমার প্রিয় জিনিস যেমন আমাদের শহরে যে দুর্গা পুজো হয় সেগুলো বড় ধুমধাম করে হয় অনেকগুলো এলাকায় পুজোটা হয় অনেকগুলো প্যান্ডেল হয় অনেক দিন ধরে হয় এবং তারপর পুজোতে নানা ধরনের অনুষ্ঠান হয় সেই সব সেই সবই আমার প্রিয় জিনিস